না এমন কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি এবং আমাকে কেউ সেভাবে সুপারিশ করেনি এই সেক্ষেত্রে আমি তেমন কোনো বইয়ের নাম বলতে পারবো না তবে একটা ঘটনা আমার মনে আছে যে আমাকে একটা বই উপহার দিয়েছিল একজন বইটার নাম ডক্টর জ্যাকি অ্যান্ড মিস্টার হাইট ওইটা তখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন আমি কিছু বুঝতে পারিনি কিন্তু যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বইটা সম্পর্কে বুঝতে পেরেছি কত সুন্দর বই এটা আমার জীবনে একটা উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করি